আমি এখন কিছু যানবাহনের নাম বলছি যেমন অটো রিকশা বাইক দ্বিচক্রযান কার্গো শিপ উড়োজাহাজ যুদ্ধ জাহাজ যুদ্ধ বিমান হেলিকপ্টার ডুবো জাহাজ এক্কাগাড়ি টমটম গাড়ি গরুর গাড়ি স্কুটার গাড়ি বাস ট্রাম দোতলা বাস ট্রেন গাড়ি মটর মেট্রো রেল স্কুটি অ্যাম্বুলেন্স জাহাজ কুন্ডা নৌকা পালকি রথ চন্দ্রযান ট্যাক্সি আগুন নেভানো গাড়ি ট্র্যাক্টার রোড রোলার রকেট জেট বিমান ডিঙি নৌকা কলার ভেলা পাতাম নৌকা রপ্তানি নৌকা বাছারি নৌকা নৌকা গহনা নৌকা ঘাসি নৌকা নয় নায়রি নৌকা সাম্পান নৌকা ইলশা নৌকা কোষা নৌকা সদাগরি নৌকা পানসি নৌকা মারুতি ভ্যান কুকুরে টানা স্লেজগাড়ি সওয়ারি ইত্যাদি